হ্যালো হ্যাঁ বলছিলাম আপনি কি চন্দনা মাহালি বলছেন ডক্টর হ্যাঁ বলছিলাম যে আমার তো কিছুদিন হলো পেটে খুব ব্যাথা হচ্ছে তো আমি এখানেই দেখিয়েছিলাম তো সেখানে দেখানোর পর আমার ধরা পড়েছে আমার পেটে টিউমার হয়েছে তো আমি পাশের বাড়ির থেকে নম্বরটা নিলাম তো ওইজন্য আপনাকে ফোন করলাম শুনলাম আপনি খুব ভালো চিকিৎসা করেন সেই জন্য আপনাকে ফোন করলাম কিন্তু আমার তো এখন পেটে ব্যাথা খুবই তো কোনো ওষুধের পরামর্শ দিলে ভালো হতো যেটা খেয়ে আমি এখন ঠিক থাকতে পারি

তারপরে আমি বলছিলাম যে এটা আমি অপারেশন করবো না এটা কি কোনো ওষুধের দ্বারাই ঠিক হয়ে যাবে আচ্ছা তাহলে বৃহস্পতিবার দিন আসবো তো এখন তাহলে ওষুধটা আমাকে পাঠিয়ে দিন তাহলে আমি কি ওটা কিনে নেবো আচ্ছা তাহলে আসলে কিছুদিন হলো খুবই পেটে ব্যাথা করছে সেই জন্য আমি পাশের বাড়ির সবাইকে বললাম তো তারপরে বললো আপনার ব্যাপারে তো সেই জন্য ভাবলাম আপনার কাছে কিছু ওষুধের পরামর্শ পেয়ে যদি এখন আমি ঠিক থাকি সেই জন্য আপনাকে বলছিলাম

আচ্ছা তাহলে ঠিকই আছে তাহলে রাখি